হ্যাঁ বলছি যে আপনার মেয়ের গত তিন মাসের ফিস বাকি আছে এই মাসে যদি মানে কিছুটা হলেও দেন আমার খুব সুবিধা হয় না খুব জরুরি ছে কিছুটা হলেও দিলে পরে খুব ভালো হতো

ও আচ্ছা মানে পুরোটা পুরোটা একবারে দিবেন হ্যাঁ এখন কী করবো এখন তো তাই মানে সব জাগাতেই সেম বোঝোই তো হ্যাঁ হ্যাঁ সেটা তো বুঝতে পারছি মানে আমার খুব জরুরি ছিলো সেজন্যই আপনাকে কল ক কল করলাম যে এই মাসে যদি দিতেন খুব ভালো হতো

বললাম যে মানে খুব জরুরি ছিলো তো সেজন্যই মানে ফোন করলাম যে যদি দিতেন এই মাসে তালে খুব ভালো হতো হ্যাঁ হ্যাঁ আবার দিউ ও আচ্ছা আচ্ছা কম আর কী করে হয় আপনি তো জানেনই এ এখন এরকমই পড়াশোনা প পড়াতেও তো মানে খাটনিটা তো দেখেনই ছোটো বাচ্চা পড়াতে তো খাটনি হয় না আমাদের হ্যাঁ বলুন হ্যাঁ সে তো ঠিকই কিন্তু এখন মানে এরকম কো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি মানে কিছু মনে করেন না ঠিক আছে